আমার বাড়ির যে সমস্ত ফসল আসে আমি সেগুলো সাধারণত পাইকারি বা খুচরা হিসাবে বিক্রি করে থাকি পাশাপাশি কিছু বাজার আসে যেমন কালীতলা বাজার যোগেশগঞ্জ বাজার এইসব বাজারে আমি সাধারণত সেখানে যে মহাজন আসে তাদেরকে দিয়ে থাকি এবং যে ফসলগুলো দিয়ে থাকি তার মধ্যে অন্যতম হলো ধান আলু এগুলো তার মধ্যে অন্যতম হলো ধান আলু এগুলো খুব ভালো মানের ফসল হলে সেক্ষেত্রে ন্যাজাট বা মোলাখালি এইসব জায়গায় আমি সাধারণত বিক্রি করে থাকি সব জায়গা নিয়ে যেতে একটু কষ্ট হলেও দামটাও অনেক বেশি পাওয়া যায় সেকারণে আমি এখানে আমার বাড়ির ফসল বা ধান এগুলো আমি বিক্রি করে থাকি তাছাড়া এখন বাইরে থেকে মহাজনরা আসে এবং বাড়ি থেকে সব ফসল তারা কিনে নিয়ে যায় তার জন্য আমি সাধারণত সেরাকম কোনো ফসল বিক্রি করি না কেননা আমার সেইরকম বেশি ফসল হয় না কিন্তু এটুকু জানি যে অন্য রাজ্যে বিক্কিরি কোত্তে গেলে অনেক কিছু নিয়ম পালন করতে হয়